হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন

হ্যাঁ যেতে পারে তো কবে ডেটটা কবে ও আচ্ছা ঠিক আছে তো আপনার কীরকম ডেকোরেশন লাগবে সেটা বলুন হ্যাঁ আপনি যেরকমভাবে বলবেন আমি সেরকমভাবে ডেকোরেশান করে দিতে পারি তো আমি বিয়েবাড়ি সঙ্গীতের জন্য আলাদারকমভাবে ডেকোরেশান করতে পারি করে দেবো ও বা সেখানে সেখানে সঙ্গীত হবে তার হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনারা যেরকমভাবে বলবেন আমরা সেরকমভাবেই করে দেবো তো আমাদের আমাদের যে যারা করে তারা গিয়ে দেখে আসবে তো আমরা গিয়ে কথা বলে নেব সব বুঝে নেব তো আপনারা যেরকমভাবে বলবেন আমরা সেরকমভাবেই করে দেবো চারটা দিনে সবমিলিয়ে আমাদের ধরুন ত্রিশ হাজার না এবার এক দুহাজার টাকা কম হতেই পারে তো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না তো সেটা তো সামনাসামনি গিয়ে কথা বললেই ভালো হয় না না ওইসব নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ওই সব কিছুই দেখে নেব আমরা ওই সব নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমরা যে যে কাজটা আমরা করব নিখুঁতভাবেই কাজটা করে করব যেটা নিয়ে কেউ কোনো অভিযোগ করতে পারবে না হ্যাঁ আমরা দিয়ে দেবো খাবারের স্টল বলতে আপনারা যেরকম মানে আপনাদের আইটেমটা যেরকমভাবে বলবেন আপনাদের ইয়েটা সেরকমভাবেই আমরা কিন্তু তৈরি করে মানে সেরকমভাবেই আমরা করে দেবো তো আপনারা যদি বলেন বাড়াতে চান আমাদের স্টকে ধরুন খাবারের স্টল বলতে সবরকমটা নিয়েই তো বলছি না হ্যাঁ আমাদের ফুচকা বা আপনি যেরকম যতটা চাইবেন আমি বলছি আমাদের স্টক আছে তো আপনারা যতটা বলবেন আমরা সেরকমই যেমন আমাদের ফুচকা থাকে কফি থাকে এ চিকেন পকোড়া থাকে ভেজ পকোড়া থাকে তারপর পানের স্টল থাকে তারপরে কোল্ড ড্রিঙ্কস তো আরও এরকম অনেক গরমের দিনে যেমন কোল্ড ড্রিঙ্কসটাও থেকে থাকে তো আপনারা যেরকম যতটা বলবেন আমরা সেরকমভাবেই স্টলটা করে দিতে পারব হ্যাঁ সেইসব দিকে আমাদের সব লোক আছে আমরা সব নজর রাখব হুম